হ্যাঁ হ্যালো নমস্কার আমি চন্দকোনা টাউন থেকে বলছি এটা কি ওলা সংস্থা হ্যাঁ ওলা ক্যাব বুক সংস্থা সেটাই তো হ্যাঁ তো আমি আপনাদের কাছে একটি অর্ডার দিতে চাই বা গাড়ি বুক করতে চাই তো তার সম্বন্ধে আমি কিছু বলছি সেটা আপনি শুনুন বা নোট করুন হ্যাঁ তো আমি ছাব্বিশে ফেব্রুয়ারি একটা জায়গায় ভ্রমণ করতে যাওয়ার সিদ্ধান্ত করেছি তো সেটা ফ্যামিলিতি ফ্যামিলি থেকে ভ্রমণ হবে তো সেখানে ফ্যামিলির লোক থাকবে তো আপনাদের কি সেদিন কোনও গাড়ি ফাঁকা আছে চেক করে বলুন আচ্ছা আপনাদের ফাঁকা আছে তাই তো হ্যাঁ আমি একটি স্করপিও জাতীয় গাড়ি করতে চাই স্করপিও টাইপের একটি গাড়ি করতে চাই হ্যাঁ যাতে মোটামোটি আটজন পর্যন্ত ধরতে পারে কেন ফ্যামিলি তে আমাদের টোটাল আটজনই হবে আটজন এবং আমরা ড্রাইভার নজন নজনের যাওয়ার জন্য একটি গাড়ি দরকার আচ্ছা এবার আমি আমি বলছি আপনি শুনুন আমরা যেতে চাই পুরুলিয়া অযোধ্যা চন্দকোনা টাউন থেকে চন্দকোনা টাউন বাসস্ট্যান্ড থেকে পুরুলিয়া অযোধ্যা হ্যাঁ তো সেক্ষেত্রে আপনার আমার গাড়ি লাগবে ধরুন সকাল ছটার মধ্যেই যেমন গাড়ি আমাদের ঘরের সামনে এসে পৌঁছে যায় হ্যাঁ ছটার সময়ে গাড়ি এসে পৌঁছে যায় যেমন তো তারপর আমরা সেখান থেকে ছটার সময় বেড়াবো সেখানে পৌঁছাতে পৌঁছাতে দশটা বেজে যাবে এবং দশটা বেজে যাওয়ার পর সেখানে সারাদিন পিকনিক হবে ঘোরাঘুরি হবে ইত্যাদি হবে তারপর আমরা রাত্রে চলে আসবো তারপরের দিন ভোরে ঢুকে যাবো এখানে হ্যাঁ তো এইটুকুনির জন্য আমাদের ভাড়া দরকার তো আপনি বলুন এবারে যে কত কি পড়বে কত টাকা দিতে হবে এবং অ্যাডভান্স কত পাঠাতে হবে হ্যাঁ আচ্ছা পাঁচ হাজার টাকা দিতে হবে তাই তো ঠিক আছে আর এখন অ্যাডভান্স কত পাঠাতে হবে অ্যাডভান্স এক হাজার টাকা আচ্ছা আর আপনার এই নাম্বারে অনলাইন পেমেন্ট হয় তো আচ্ছা আমি তাহলে আপনার এই নাম্বারে অনলাইন পেমেন্ট করে দিচ্ছি আপনি বুক করে রাখুন আমার নামে আচ্ছা ঠিক আছে